ভারত একটি বৃহত্তম দেশ এবং একটি জনবহুল জনসংখ্যাবহুল দেশ ভারতের জনসংখ্যা একশো চল্লিশ কোটির উপরে চলে গিয়েছে বর্তমানে তো ভারতের ভূপ্রকৃতি জীব বৈচিত্র ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন রকম ভারতে অনেকগুলি রাজ্য এবং অনেকগুলি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত ভারতের এই বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন কেন্দ্রশাসিত যে অঞ্চল রয়েছে সেখানের ভূপ্রকৃতি জলবায়ু আবহাওয়া মানুষের জীবন বৈচিত্র জাতি ধর্ম বর্ণ ভাষা বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের লক্ষ্য করতে পারা যায় যেমন পশ্চিমবঙ্গের মানুষের বাংলা ভাষায় কথা বলেন অপর দিকে আপনার গুজরাট উত্তরপ্রদেশ বিহারের মানুষ হিন্দি ভাষায় কথা বলে অপর দিকে তামিলনাড়ুর বা তামিলনাড়ুতে তারা তামিল ভাষায় কথা বলে বিভিন্ন স্থানে তামিল তেলেগু কন্নড় একাধিক ভাষাভাষী মানুষের বসবাস লক্ষ্য পড়তে পারা যায় এবং একাধিক বর্ণ ধর্ম জাতির মানুষ লক্ষ্য করতে পারা যায় বিভিন্ন স্থানে বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে তো ভারতের যেই সমস্ত উৎসবগুলি রয়েছে এগুলি বিভিন্ন স্থানের মানুষের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ বিভিন্ন বিভিন্ন ধরনের উৎসব উদযাপন করে থাকেন যেমন পশ্চিমবঙ্গ আমার রাজ্য পশ্চিমবঙ্গ আমার জেলা হুগলি জেলা আমার জেলায় বা আমার রাজ্যের প্রধান উৎসবগুলির মধ্যে যেটি হলো সেটি হলো প্রধানত দুর্গা পূজা তো দুর্গা পূজাই বাঙালির সেরা উৎসব বলা হয় বা সেরা উৎসব বলে বিবেচিত হয় প্রধান উৎসব দুর্গা পূজা এছাড়াও কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা একাধিক উৎসব রয়েছে এবং এখানকার মানুষের মুসলিম ধর্মাবলম্বীদের যেমন ঈদ কুরবানি বিভিন্ন রকমের তাদের ধর্মীয় যে সমস্ত রয়েছে তারাও ভিন্ন ভিন্নভাবে উৎসব উদযাপন করে থাকে এবং ছুটির দিনগুলি রয়েছে ভারতের ছুটির দিনগুলিকে প্রধানত বিভিন্ন ভাগে ভাগ করতে পারা যায় যেমন সরকারি ছুটি সরকারি ছুটি যে সমস্ত ছুটিগুলি রয়েছে যেমন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এই দিন ভারত পুরো ভারতে সরকারি ছুটি থাকে এছাড়া আপনার পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস এছাড়াও বিভিন্ন রকমের যেমন শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর এসব ভাবে ছুটি দেওয়া হয়ে থাকে বিভিন্ন দিন অনুযায়ী সরকারি বিভিন্ন ছুটির ব্যবস্থা রয়েছে এছাড়াও ভারতের অধিকাংশ দিনেই সরকারি দপ্তরে রবিবার সাধারণত ছুটির দিন হিসাবে ধরা হয় এবং শনিবার হাপ টাইম তো এইগুলো ছুটির দিন হিসাবে ধরা হয় এছাড়া বিভিন্ন রাজ্যে যে সমস্ত ছুটির দিনগুলি রয়েছে যেমন দক্ষিণ ভারতে সাধারণত গণেশ পূজার যথেষ্ট প্রচলন রয়েছে তাদের গণেশ পূজার দিন ছুটি দেওয়া হয়ে থাকে এবং বিভিন্ন স্থানে বিভিন্ন যেখানে যেই রকম মানুষের সংস্কৃতি কালচার সেখানে সেই ধরনের ভাবে ছুটি দেওয়া হয়ে থাকে যেমন বিহারে ছট পূজার বিশের প্রচলন রয়েছে তো বিহারিদের সর্বোচ্চ বা সেরা উৎসব ছট পূজাকেই ধরা হয় তো তাদের ছট পূজাতে তাদের বিশেষ ছুটি দিয়ে থাকে বা তাদের সেই উৎসবের মধ্যে তাদের ছট পূজা বিশেষ গুরুত্বপূর্ণ সেই হিসাবেই তারা পালন করে থাকে তো বিভিন্ন ভাষা বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন রাজ্যের তারতম্য অনুযায়ী ছুটির দিন ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং তাদের উৎসব ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন পাঞ্জাবে পাঞ্জাবি ভাষায় কথা বলে থাকে এবং সেখানেকার সিং সিংঘভাগ মানুষই সাধারণত শিখ ধর্মাবলম্বী হয়ে থাকে তাদের গুরুদোয়ারায় তাদের প্রধানত এয়ে হয়ে থাকে ধর্ম স্থানগুলির মধ্যে অন্যতম তো তাদের ছুটির দিন তাদের ধর্মীয় আচরণ অনুযায়ী তাদের ভিন্ন হয়ে থাকে এবং সেখানের রাজ্যে ভিন্ন দিন ভাবে তাদের উৎসব তাদের ভিন্ন হয়ে থাকে তো ভাঁষা জাতি বর্ণ ধর্ম তারতম্য অনুযায়ী ধর্মীয় উৎসবগুলি ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং তাদের সেই উৎসবে ভিন্ন ভিন্নভাবে তারা পালন করে থাকেন ভিন্ন ভিন্ন হয় এবং সরকারি ছুটিগুলি সাধারণত রাজ্যে কিছু কিছু বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের ছুটি দেওয়া হয়ে থাকে যেমন বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে যেমন আগে রামনবমীতে কোনও ছুটি ছিল না বর্তমানে রাজ্য সরকার পশ্চিমবঙ্গে রামনবমীর জন্যও ছুটি ঘোষণা করেছেন এবং এটি একটি উ বর্তমানে উৎসবে পশ্চিমবঙ্গেও প্রাধান্য পেয়েছে তো যেইখানে যেই ধর্মালম্বী মানুষ বসবাস করে সেইখানে সেই অনুযায়ী উৎসব পালন বা ছুটি হয়ে থাকে এবং বিভিন্ন ভাঁষা বা বিভিন্ন রাজ্যের মানুষের বিভিন্ন বিভিন্ন ভাষার তারতম্য বা বিভিন্ন উ ভাবে উৎসব পালন করে বিভিন্ন ছুটির দিন থেকে থাকে কিন্তু ভারতের যেমন রবিবার সাধারণত ছুটির দিন হয়ে থাকে এছাড়া স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস শিক্ষক দিবস এবং ভিন্ন ভিন্ন কিছু জিনিস রয়েছে যে কারণে তারা সর্বত্রই ছুটি দিয়েও থাকে এবং রাজ্য ভেদে ভাষা ভেদে বা ধর্ম ভেদে তারতম্য ঘটে থাকে